শিক্ষার্থীরা শহরের স্কুলে যায় বা উচ্চ বিদ্যালয়ে যায় বাসে করে বা তাদের এখানে স্কুল বাস তো চলে না বাসে করে কিছু ক্ষেত্রে তাদের এখানে ট্রেনের সুযোগও নেই এর ফলে তারা যায় বাসে করে বা টোটোয় করে বা মারুতিতে করে নিয়মিত বাস নেই এখানে নিয়মিত বাস পেতে তাদের একটু অসুবিধা হয় কারণ যেহেতু গ্রামের রাস্তা এখানে সরকারি বাস খুবই কম চলে এর ফলে নিয়মিত বাস না থাকায় তাদের বাস পেতে একটু অসুবিধেই হয় আর বাস থাকলেও সেটা কিছুক্ষণ ছাড়া ছাড়া থাকে কিছুক্ষণ মানে বেশ অনেকটা টাইম ছাড়া ছাড়া থাকে এর ফলে তাদের বাস পেতে একটু অসুবিধা হয় ভালো মানে প্রাথমিক একটু কঠিন গ্রামে কারণ ভালো শিক্ষকরা বা শিক্ষকরা যাদের শহরে বাড়ি ভালো জায়গা থেকে পড়াশোনা করে ভালো জায়গায় ডিগ্রি নিয়ে এসেছে তারা গ্রামে আসতে চায় না কারণ যাতায়াতের সুবিধা নেই থাকা খাওয়ার ব্যবস্থারও সুযু সুযোগ সুবিধা নেই বিদ্যুতের সুযোগ সুবিধা নেই কোনো কিছুই ভালো সুযোগ না থাকায় ভালো শিক্ষকরা গ্রামে এসে পড়াতে চায় না এর ফলে এখানকার বাচ্চাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আর পড়ার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন প্রথমত যাওয়ার যাতায়াতের অসুবিধা ওটা একটা চ্যালেঞ্জ তাছাড়াও ভালো শিক্ষক না থাকায় তারা শিক্ষা গ্রহণ করতে পারছে না ঠিকভাবে এটা একটা চ্যালেঞ্জ তাছাড়াও বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে যে গ্রামের মানুষের কাছে আর্থিক সচ্ছলতা না থাকায় তারা ওই যাতায়াত করার জন্য ভাড়াটা দিতে পারে না বা খাবার দাবারও ঠিকঠাক সুযোগ ব্যবস্থা থাকে না এই বিভিন্ন রকমের সম্মুখীন এই সব চ্যালেঞ্জেরও সম্মুখীন তাদের হতে হয়